আমরা পাঁচ ভাইবোন হলেও আমাদের মধ্যে সুসম্পর্ক আজও বহাল আছে সব থেকে বড়ো কথা হলো আমরা কেউ কারোর মতন দেখতে নই একথা ঠিক কিন্তু আচার ব্যবহার বা সাম্যক মনের দিক থেকে আমাদের মধ্যে সুসম্প্রীতি আছে এবং একই মনের মানুষ আমরা প্রত্যেকেই যার জন্যে আমাদের মধ্যে কখনো কোনোরকম অশান্তি বা মানসিক দিক থেকে কোনো ফারাক তৈরি হয়নি পাঁচ ভাইবোনের মধ্যে আমাদের আলোচনা মাফিক আমরা সকল সিদ্ধান্ত নিই যার জন্যে আমরা আজও একই সরলরেখায় চলতে পারি আমাদের ভাইবোনেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে যেটা হলো মানুষ সুস্থ মানসিকতা একে অপরের মধ্যে সব কিছু শেয়ার করার চেষ্টা করি যার জন্যে আমাদের সব ভাইবোনেদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক আজও বহাল আছে ভবিষ্যতেও থাকবে বলে আশা করি